আমার ছোটোবেলায় সবচেয়ে প্রিয় স্মৃতি হচ্ছে আমার মা আমাকে আঙুলে কোলে করে নিয়ে গিয়ে ইস্কুলে দিয়ে আসতো আবার স্কুল থেকে আমাকে নিয়ে আসতো বা স্কুলের বন্ধু বান্ধব হ্যাঁ স্কুলের মাষ্টারমশাই আজও পর্যন্ত স্কুলের মাষ্টারমশাইদিকে দেখে আমার খুবই শ্রদ্ধা হয় বা আমি তাদেরকে খুব দেখা হলেই সঙ্গে সঙ্গে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করি সেই ছোটোবেলায় আপনার পুকুরে চান করা বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলা তখন অতোটা চাপ ছিলো না পড়াশোনার চাপ ছিলো না অতো কিছু মানুষের মাথার মধ্যে চিন্তা আমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা ছিলো না তখন খেতাম দেতাম পড়তে বসতাম আবার খেলতে যেতাম মা বকাবকি করতো সেসব জিনিস খুবই মনে পড়ে কিন্তু তখন দিনটাই ভালো ছিলো আমার যেটা মনে হয় কারণ খেলাধুলার সময় তখন একটা অন্যরকম একটা প্রেসার সৃষ্টি ছিলো না বা চাপ সৃষ্টি ছিল না পড়াশোনা করতাম একটু করে টিউশনি পড়তাম আবার গিয়ে সেই মায়ের কোলেতে শুয়ে পড়তাম মা কোলে করে নিয়ে গিয়ে ঘুরতে যেতো বাবা কাঁধে নিয়ে গিয়ে ঘুরতে যেতো এসব জিনিসগুলো স্মৃতি স্মৃতিই থেকে যায় হাঁ অবশ্যই অনেক এখন যেহেতু আমরা বড়ো হয়ে গেছি তাই জন্যই আগেকার কথাগুলো খুবই মনে পড়ে যে বাবা কীভাবে কাঁধে করে নিয়ে আমাদেরকে ঘুরতে যেতো মা কীভাবে স্কুল দিয়ে যেতো মা কিভাবে চান করতাম তেল মাখিয়ে দিতো বা গা মুছিয়ে দিতো এসব জিনিস কোনো জিনিসই ভোলার জিনিস নয় মা স্কুল দিয়ে আসতো